হ্যাঁ বলো

তুমি কি টেট পরীক্ষা দেবে তো ও দেখো এই পরীক্ষাটা তো বছরে একবার করে হয় তাহলে তুমি সারা বছর তুমি পড়ার সুযোগ পাচ্ছো এবার ধরো তোমার জানুয়ারি মাসে পরীক্ষাটা হবে তোমাকে সেই মতো তোমাকে ব্যাকারণ ইংলিশ ভূগোল এগুলো তো পড়তে হবে আর আমি টিউশনিতে যেগুলো দাগিয়ে দিয়েছি আরকি তোমার বইতে সেগুলো তুমি ঠিক করে পড়বে আর বিশেষ করে জোর দেবে জি কের ওপরে জি কেগুলো যখন দেখবে জেনারেল নলেজ যেগুলো আছে সেগুলো তুমি করার চেষ্টা করবে ওটা সহজই পড়ে ওগুলো তুমি ওটা করার চেষ্টা করবে আর রায় অ্যান্ড মার্টিনের দুটো সহায়িকা কিনে নেবে আর পারুল প্রকাশনীর দুটো ভূগোলের সহায়িকা কিনবে আর ইংলিশের একটা কিনবে আর জেনারেল যে নলেজ থাকে হ্যাঁ ওটা না তুমি ওই কে কে এসি দাসের কিনবে এটা কিনে নেবে হ্যাঁ তুমি বসিরহাটে যেতে পারো তুমি বোলপুরে যেতে পারো বোলপুরে যে কোনো মার্কেটে যে কোনো লাইব্রেরিতে তুমি পেয়ে যাবে এবার কোনো অসুবিধা হলে তুমি আমাকে ফোন করবে সে জানিয়ে দেবো আর চাকরির যা অবস্থা আর কী বলবো বলো তো এই পশ্চিমবঙ্গে তো এরকমই বেহাল দশাতে চলছে তুমি তো জানো তাও পড়ো লেগে থাকো হবে কিছু না কিছু তো হবে

হ্যাঁ তুমি কিনে নাও তারপরে আমি দাগিয়ে দেবো টিউশনিতে গিয়ে

তুমি লেগে থাকো কী বলো তো চেষ্টার তো কোনো বিফলে যায় না চাকরির তো অবস্তা এরকম খারাপ চলছে পশ্চিমবঙ্গে তুমি তো জানোই লেগে থাকো চেষ্টা করো নিশ্চই একটা উপায় বেরোবে আর যে বইগুলো বললাম তোমাকে সেইগুলো পড়ো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

রাখলাম তাহলে